আমার বাইকে করে ঘুরতে ভালো লাগে বাইকে করে লং ড্রাইভে কোথাও গেলে আমার খুব ভালো লাগে আমি সেই জন্য বাইক কি বাইক নিয়ে যেতে চাই লাদাখ কাশ্মীর তার পরে দীঘা পুরী আমি দার্জিলিংও যেতে চাই দার্জিলিংয়ে দার্জিলিং সবসময় শুনেছি সবসময়ের জন্য বরফ পড়ে ওই জন্য আমার দার্জিলিংয়ে যাওয়ার খুব ইচ্ছা এবং মানুষের মুখে শুনেছি দার্জিলিং নাকি অনেক খুব সুন্দর এবং আমি যেতে চাই পুরীতেও যেতে চাই কারণ পুরীতে আমার জগন্নাথ ঠাকুরের মন্দির আছে মন্দিরে পুজো দিতে চাই এবং আমি পুরীটাও বাইক নিয়ে ঘুরে আসতে চাই তাছাড়াও আমি যেতে চাই দীঘাতে দীঘাতে সমুদ্র নাকি দীঘার পাশে নাকি সমুদ্র আছে এবং সবাই মানে দীঘাতে ঘুরতে যায় এবং সেই জন্য আমি দীঘাটা দীঘাও ঘুরে আসতে চাই বাইক নিয়ে আমি বাইকে করে লং ড্রাইভে আমি যেতে চাই কাশ্মীরে কাশ্মীরে যেতে চাই কারণ কাশ্মীরটা অনেক সুন্দর কাশ্মীর যেতে ওখানে কাশ্মীরে নাকি চারিদিকে সব আপেল চাষ হয় বা আপেল বাগান সেই জন্যে আমি কাশ্মীরটা যাব যেতে চাই এবং কাশ্মীরটা খুব মানে কী যেতে খুব মানে মানে সবার মুখে শুনেছি কাশ্মীরটা নাকি খুব ভালো